পুরুলিয়া জেলায় কালীপূজা দুর্গাপূজা পৌষ সংক্রান্তির পূজা এগুলো ঐতিহ্যবাহী হিসাবে পালন করে এবং এগুলো যুগ যুগ ধরে চলে আসছে সেই কারণেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এর ঐতিহ্য ধরে রাখে